আমাদের এখানে বছরের শুরুতেই শীতকালে অনুষ্ঠিত হয় টুসু পরব পৌষপার্বণ এখানে আমরা প্রথমে পিঠে তৈরি করি তারপর পরের দিন সকালবেলা স্নান করে আমরা টুসু বিসর্জন করতে যাই সেখানে মেলা বসে অনেক গান বাজনা হয় অনেক অনেক মানুষ আসে টুসু ভাসান দেখতে সেখানে অনেক উৎসবের মতো পালন করা হয় তারপর আসে জয়চণ্ডী পাহাড়ে মেলা সেখানে চণ্ডীপুজো করা হয় তারপর সেখানে সাত দিন ব্যাপী উৎসব হয় সেখানে অনেকদূর থেকে শিল্পীরা আসে অনুষ্ঠান করতে সেই অনুষ্ঠান মানুষ উপভোগ করে সাথে সাথে পুরুলিয়ার রাসমেলা সেখানে অনেক মানুষ আসে বাইরে থেকে তাদের তৈরি করা জিনিস বিক্রি করতে সেখানেও মানুষ অনেকবেশি উপভোগ করে সাথে আসে বসন্ত উৎসব রঙের উৎসব সেখানে মানুষ নিজের সকল দুঃখ ভুলে গিয়ে একসাথে সবাই পালন করে বসন্ত উৎসব অনেক মজা করে হোলিও পরের দিন পালন করা হয় সেখানে তারপর আসে আরও অন্যান্য বর্ষবরণ আমরা আমাদের নতুন বছর বরণ করে নিই সেখানে সব ছোটো ছোটো ছেলেমেয়েরা অনুষ্ঠান করে বাংলা বছরের শুরুতে অনেক বেশি নতুন জামাকাপড় পরে তারপর সবাই আনন্দ করে দুর্গাপূজা কালীপূজা এসব পুজোও হয় দুর্গাপূজায় অনেক মানুষ নতুন নতুন জামাকাপড় কেনে ঘোরে আনন্দ করে মণ্ডপে মণ্ডপে পুজো দেখতে যায় অঞ্জলি দেয় চার দিন ব্যাপী অনেক আনন্দ হয় মানুষ নিজের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে পালন করে এই পুজো তারপর কালীপুজো কালীপুজো দু দিন হলেও আনন্দ তাতে কিছু কম হয় না অনেক বেশি আনন্দ হয় অনেক শক্তিশালী মানুষ এই পুজোতেও কাপড় কেনে এই পুজোতেও নতুন কাপড় কিনে ঘুরে বেড়ায় তারপর আসে আমাদের ভাইফোঁটা ছোট্ট ছোট্ট বোনেরা তাদের ভাইয়ের জন্য উপোস করে বসে থাকে তারপর ভাইদের মাথায় ফোঁটা দেয় ভাইরাও বোনদের জন্য উপহার নিয়ে আসে এবং আনন্দ করে সকলে মিলে এছাড়াও আমাদের বারো মাসে তেরো পার্বণের জন্য বিখ্যাত পুরুলিয়া সবসময় আমাদের সমাজ জাঁকজমক হয়ে থাকে আমরা অনেক বেশি আনন্দ করি সবসময় প্রতিটা জিনিসেই আমরা খুব বেশি মন খুলে আনন্দ করি যা মানুষের করা উচিত তাতে মানুষের দুঃখ কষ্ট ভুলে কিছুটা সময় আনন্দ করে নিজের মন ভালো করে